হ্যাঁ আপনি কি ডক্টর টি কে ধর বলছেন হ্যাঁ বলছি ডাক্তারবাবু মানে ধরবাবু বলছি ওই আমার কদিন ধরেই একটু পেটে যন্ত্রণা করছে আর একটু ওই বমি বমি ভাব হচ্ছে বুঝলেন তো হ্যাঁ তাহলে এখন কী করা যেতে পারে হ্যাঁ রিপোর্ট করিয়েছি ওই বিলিরুবিনটা একটু বেশি আছে মানে জন্ডিসের ভাব হুম হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেদ্ধ রান্না সেদ্ধ রান্না আমার ঘরে এমনি তিনটে বউ আমি এই তিনটে বউ আমার জন্য সেদ্ধ রান্না এমনিই করে দেবে আপনার কোনো ইয়ে নেই হুম হুম হুম হ্যাঁ ঠিক ঠিক ঠিক আচ্ছা আপনি তাহলে হ্যাঁ চেম্বার আপনার চেম্বারটা কোথায় ঘোষবাগান মসজিদের পাশে আপনি কি কি বার বসেন হুম হ্যাঁ হুম হ্যাঁ হুম হ্যাঁ হুম হুম অফিসওয়ালারা পাঁচশো টাকা আচ্ছা আমি ওখানে আপনার দেখাতে গেলে ওই ওষুধপত্র থেকে আরম্ভ করে আপনার ওই টেস্ট কি আপনাদের ওখানেই করার জায়গা আছে হুম বেশ ঠিক আছে আচ্ছা আমি নাম না লেখাতে গেলে আমার ফ্যামিলির মেম্বার যদি কেউ যায় তাহলে সেটা কি হবে হুম হুম হুম বেশ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে তাহলে কালকেই আমি তাহলে আপনার কাছে যাচ্ছি মানে আমার আপনি কটা থেকে নাম লেখানো শুরু হয় বললেন যেন সকাল ছটা থেকে দশটা পর্যন্ত বেশ আর কখন তাহলে যদি নম্বরটা আমার এক থেকে দশের মধ্যে যদি নাম থাকে তাহলে মোটামুটি কটার সময় কটার মধ্যে দেখানো হয়ে যাবে ও

বেশ ঠিক আছে

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেশ তাহলে কালকেই যাচ্ছি ডাক্তারবাবু হ্যাঁ ঠিক আছে বেশ রাখছি হ্যাঁ